আমি আমাদের এই পূর্ব মেদিনীপুর থেকে সামনাসামনি যে আমাদের মন্দারমণি আছে ওই শহরটি যেতে চাই তারজন্য একটি ক্যাব এর ব্যাপারে জানতে চাইছি ক্যাবটি নির্দিষ্ট কত তারিখে আসবে ওই গাড়িগুলোর ব্যাপারে যদি আমাকে একটু বিমলবাবু জানান বিমলবাবুকে ফোন করলাম বিমলবাবু যদি ওগুলো জানান আমি খুব উপকৃত হবো কারণ আমার ওই ক্যাবটাতে করেই যেতে হবে নাহলে আমি যেতে পারবো না আমার মন্দারমণির কাছাকাছিই তো বাড়ি তাই আমি ভাবছি প্রায় দশ কিলোমিটার তাই ভাবছি আমাদের ফ্যামিলির সবাইকে নিয়ে আমি ওই ক্যাবে করেই যাবো আমরা চারজন আছি কিন্তু ওইটা আমাদের নির্দিষ্ট বারো তারিখেই লাগবে ওই গাড়িগুলোর ব্যাপারে আমাকে যদি একটু জানান আমি অনুরোধ করছি বারবার যে আমাকে একটু জানাবেন আমার ওই ইচ্ছাটা কিন্তু শুধুমাত্র ওই ক্যাবের উপরেই ওতে করেই আমি যেতে চাইছি